হ্যাঁ আপনি কি সুন্দরবনের মানে যে পর্যটক গাইড সেই উনি বলছেন আচ্ছা আচ্ছা বলছিলাম আমরা আমার বাড়ির মানে ফ্যামিলির পাঁচজন মিলে আমরা একটু সুন্দরবন বেড়াতে যাব আপনি আপনি কি আমাদের গাইড করে দেবেন আমি আর দিনকতকের মধ্যেই যাব মানে ইয়ে দিনটা আমাদের স্থির হয়নি আগে আপনার সঙ্গে আলোচনা করে নেব ওই কারনেই দিনটা স্থির করিনি মানে কত তাড়াতাড়ি কী গেলে সুবিধে

তো ওই জন্যই আর কি যে জেনে তারপর দিনটা ঠিক করব যে কত দিন ছুটি নিলে আমাদের ঠিকঠাক হবে আচ্ছা আমরা ওই মানে এক সপ্তাহের ছুটি নিচ্ছি যাতায়াতটাও তো আছে আমাদের এখান থেকে অতটা যেতে হবে হুম হুম আর হ্যাঁ আচ্ছা

মাথা পিছু আচ্ছা বলছি ওখানে কি হ্যাঁ বলুন

আচ্ছা আর রুমের ভাড়া কি ও আপনারা ওই রুম সব কিছু মিলিয়েই ওই আট হাজার টাকা না সব কিছুর আলাদা আলাদা করে ভাগ আছে

আচ্ছা আপনারা শুধু নিয়ে যাবেন পুরোটা গাইড করে দেখিয়ে ঘুরিয়ে আবার রুমে ফিরিয়ে নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে আপনাকে তাহলে ডেটটা আমরা স্থির করে তারপর আপনাকে জানাব হুম হুম ঠিক আছে হুম